হ্যাঁ দাদা আমি প্রীতম বলছিলাম আমি আপনার ক্যাবটা বুক করেছিলাম আধ ঘণ্টা আগে তো আপনি তো বললেন কালী মন্দিরের সামনে দাঁড়াতে আমি ওখানেই দাঁড়িয়ে আছে আর এখন প্রায় মিনিট পনেরো কুড়ি হয়ে গেল আপনি কোথায় আছেন ব্যাপার কী আপনি বললেন যে আপনি চলে এসছেন কিন্তু আমি তো দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি আপনার পাত্তা নেই আপনি কোথায় আছেন দেখুন আপনি যেখানেই থাকুন আমার খুব তাড়া আছে যতটা পারেন তাতাড়ি আসার চেষ্টা করুন ঠিক আছে আমি হ্যাঁ ওই কালী মন্দিরের ঠিক পিছনটাতেই দাঁড়িয়ে আছি যদি বলেন তাহলে সামনেও চলে যেতে পারব ঠিক আছে ওই যে তেমাথার মোড়টা ঘুরে যাচ্ছে ঘুরে যেতেই আপনার সোজা চলে আসছে দেশ কম্পানি তারপরেই ওর বিলটা একদম বাঁ দিকের গলিটাতে চলে আসছে কালী মন্দিরটা ব্যাস ওই কালী মন্দিরের টার একদম পিছনটাতে দাঁড়িয়ে আছি আমি যদি বলেন তাহলে আমি সামনেটাতে চলে যাব ঠিক আছে দেখুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটু তাড়াতাড়ি আসুন ঠিক আছে আপনি আপনি কোথায় আছেন বলুন না আচ্ছা ঠিক আছে ওইখান থেকে আপনি বাঁ দিকে ঘুরে নিয়ে চলে আসুন ঠিক আছে এবার ওখান থেকে সামনেই আমাকে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে ওই যে বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবেন দিয়ে আপনার দে কম্পানিটা পড়ে যাচ্ছে ওখান থেকে তখন ডান দিকে পড়ে গেলেই কালী মন্দিরে ঢুকে যাচ্ছেন রাস্তায় কালী মন্দিরের রাস্তাটায় চলে আসুন ওখান থেকে আপনি আমাকে পিক করে নিন